পুরুলিয়া জেলার প্রধান সাংস্কৃতিক ও সামাজিক ঐতিহ্যগুলি হলো এখানে স্থানীয় লোকশিল্প যেমন ছৌ নাচ টুসু ভাদু জঙ্গলমহল উৎসব এবং সামাজিক এই সামাজিকভাবেও পুরুলিয়া অনেক উন্নত যেবং স্বাস্থ্যব্যবস্থা এখানে অনেক সরকারি এবং বেসরকারি হাসপাতাল রয়েছে যেখানে সাধারণ মানুষ খুবই বিনামূল্যে অথবা স্বল্পমূল্যে উন্নত পরিকাঠামো উপলব্ধ করতে পারে এবং এখানের যে স্থানীয় শিল্পগুলি রয়েছে যেমন মাটির তৈরি কাজ শুকনো পাতার তৈরি কাজ এবং তাছাড়াও এখানের বিশেষ আকর্ষণ হলো মুখোশ ছৌ নাচের মুখোশ এই মুখোশ তৈরি একটা খুবই আকর্ষণীয় জিনিস যেটা দেখতে এখানে অনেক দূর দূরান্ত বিদেশ থেকে পর্যটকেরা এসে আসে বিশেষত শীতকাল থেকে বসন্তকালে এই পুরুলিয়া হয়ে ওঠে পর্যটকদের ভরকেন্দ্র এই সময় যে আমাদের এখানে পর্যটন স্থানগুলি আছে যেমন অযোধ্যা পাহাড় জয়চণ্ডী পাহাড় এখানে পর্যটকেরা এসে যেমন বসন্ত উৎসবে যোগ দেয় এবং পলাশ ফুল বিশেষ আকর্ষণ এই সময় তাই অনেক উৎসব হয়ে থাকে এই সময় পর পর যেমন ছৌ নাচ বিশ্ব বিখ্যাত ছৌ নাচ এ এটা নিয়ে কোনো আলাদা করার বলার কিছু নেই সবাই জানে এবং পৌষ সংক্রান্তিতে টুসু পরব যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ একই সমন্বয় ঘটে এবং ভাদ্র মাসে ভাদু পরব এবং বসন্তকালে যেখানে প্রতি ঘরে ঘরে হয় জঙ্গলমহল উৎসব তাই এখানে অনেক পর্যটকের সগা সমাগম হয়